আমার গ্রামে জলের নানা ধরনের উৎস রয়েছে যেমন প্রধানত খাওয়ার জলের জন্য ট্যাপ কল বা মিনির ব্যবহার করে থাকে আমাদের জেলাতে এছাড়া রয়েছে কুয়ো পুকুর এবং নদীকে বাঁধ দিয়ে সেই নদীর জল ধরে রেখে সেই জল কৃষিকাজে লাগানো হয় এবং পুকুরের জলও কৃষিকাজে ব্যবহার করা হয় এছাড়াও আমরা প্রচুর পরিমাণে ট্যাপ কলের ইউস করি যেটা আমাদের সরকারিভাবে জল দেওয়া হয় এবং এটি এই উৎসটি সারা বছরই জল দিতে থাকে মানুষকে এটি তিন বার জল দেয় দিনেতে একবার সকাল দুপুর এবং বিকেলেতে এবং এই জল পেয়ে মানুষেরা খুবই খুশি কারণ এটি বিনামূল্যে দেওয়া হয় এছাড়াও আমাদের কৃষি জমিতে চাষবাসের জন্য রয়েছে মিনি এবং সেই মিনিগুলো থেকে আমরা জল নিই চাষবাস করি এবং এই জলের উৎসগুলি সারা বছরই পাওয়া যায় এই জন্য আমরা খুবই সুখে থাকি কারণ জল ছাড়া মানুষের বাঁচা অসম্ভব এই জন্য এই জলগুলো পেয়ে আমরা খুবই খুশি